আমি যেই টাকা দিয়ে আপনাদের ক্যাবটা ভাড়া করেছিলাম সেই সেই টাকা দিয়ে আমি দিয়েছি কিন্তু আপনাদের ড্রাইভার সে টাকার থেকেও বেশি চাইছে তাই আমি তাই আমি আপনাদের ক্যাবটি ভাড়া করতে পারছি না